হ্যালো অশোক ইলেকট্রনিক থেকে বলছো আমি আপনাকে আমার বাড়িটা ওয়ারিং করার জন্য বলেছিলাম না সেই মহাপাল থেকে সেখান থেকে বলছি আমি আপনাকে বলেছিলাম আমার বাড়িটা ওয়ারিং করতে এক মাসের মধ্যে কমপ্লিট করতে কিন্তু এক মাস পেরিয়ে গেলো এখনো কমপ্লিট হয়নি আবার যে যে রুমগুলা কমপ্লিট হয়েছে সেইগুলাতে পাখা লাইট ঠিকঠাক চলছে না না একটা পাখা চলছিল কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল আর লাইটগুলা যখনই একটা লাইট জ্বালাছি আর একটা লাইট কেটে যাচ্ছে হঠাৎ করে অসুবিধা বলতে কাল থেকে আমি ফোন করছি ফোন তোলোনি আবার এতো দেরি করছ কোনো কাজে তোমাদের ঠিক নেই আমি এত গরমে থাকব কেমন করে ফ্যান ঠিকঠাক চলছে না ও আর আমার আর একটা অফিসের যে এসি আনতে বলেছিলাম এনেছো সেগুলো কালকের মধ্যে হয়ে যাবে তো আমার কাজ ঠিক আছে যদি না কালকের মধ্যে মিস্ত্রি আসে তাহলে আমি আর টাকা আপনার দেবো না বলে রাখছি ঠিক আছে আপনি তো বললেন এটাই আমি শুনছি আমি তো জোর করতে পারবো না আপনাকে যেটা বলার আমি আপনাকে আমি তো এসব সম্বন্ধে কিছু জানি না আমি তো বেশীরভাগ সময় বাইরে থাকি এই কালকে তাহলে কখন আসবে মিস্ত্রি না আমি এগারোটার দিকে অফিসে যাবো তো এইজন্য বলছি একটু তাড়াতাড়ি আসতে বলবে হ্যাঁ আর একটা তুমি ভালো কোম্পানির একটা ফ্রিজ আনবো তোমার কাছে কি কি কোম্পানির আছে বাজেট ওই কুড়ির মধ্যে কুড়ি হাজারের মধ্যে কত ঠিক আছে আমি তাহলে ঠিক আছে

ঠিক আছে রাখছি